আমি আমার জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি কিন্তু তার মধ্যে একটি অন্যতম হল যখন আমি শুশুনিয়া পাহাড়েতে বেড়াতে গিয়েছিলাম তখন রাস্তাতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য রাস্তা বন্ধ হয়ে যায় এবং আমাদেরকে প্রচুর পরিমাণে ঘুরে ঘুরে সেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছোতে হয় এছাড়াও আমরা যখন রাস্তাতে যাই তখন আমরা রাস্তাতে বন্যার কারণে একটি জলমগ্ন রাস্তার সম্মুখীন হয়েছিলাম সেই ক্ষেত্রে আমাদের সকলকে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে সেই বন্যার জল পেরিয়ে আগেতে যেতে হয়েছিল এবং সেখান থেকে অন্য একটি গাড়ি ধরে আমরা শুশুনিয়া পাহাড়েতে পৌঁছেছিলাম এছাড়া যখন আমরা শুশুনিয়া পাহাড়েতে পৌঁছোই তখন সেখানের স্থানীয় লোকেরা আমাদেরকে ঘিরে চাঁদা আদায় করে এছাড়াও আমরা সেখান থেকে যখন পৌঁছে গিয়ে আমরা যখন পাহাড়েতে ওঠার জন্য আগাতে থাকি তখন বন্যার বন্যার কারণে এবং বৃষ্টির কারণে সেখানে পথ পিচ্ছিল হয় এবং আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আমরা যখন সেইখানে পাহাড়ের ওপরে উঠতে থাকি সেইখানে রাস্তা পিচ্ছিলের জন্য আমরা স্লিপ খেয়ে পড়তে থাকি যেটা তার জন্য আমরা নানারকম লাঠি বা গাছপালা ধরে উপরে উঠেছিলাম এটাই আমার কাছে প্রচুর চ্যালেঞ্জের ছিল